হ্যাঁ আমি একবার ঘুরতে গিয়েছিলাম একা ভ্রমণ করতে আমার সত্যিই খুবই ভালো লাগে নিজেকে অনেকটা সময় দেওয়া যায় অনেকটা টাইম একা আমি সময় কাটানো যায় সত্যি আমি যখন ঘুরতে গিয়েছিলাম সেটা হলো দার্জিলিং সত্যি দার্জিলিংয়ের পরিবেশটা খুবই সুন্দরই ছিলো চারিদিকটা এত্ত সুন্দর লাগছিলো যে আমি আর মানে মন ভরে গিয়েছিলো আর সেই সেখানের চা বাগানটা সত্যি খুব দেখার মতো ছিলো নিজের মতো আমাদের সময় আমি সেখানে কাটিয়ে এসেছি খুব ভালো ছিলো জায়গাটা পাহাড়ে মনোরম সুন্দর দৃশ্য যেমন কাঞ্চনজঙ্ঘা ভোরের দিশ্যটা যেমন কাঞ্চনজঙ্ঘার ভোরের যে সূর্যটা মনোরম দিশ্যটা আমার মনকে একদম উদ্দীপিত করেছিলো

দার্জিলিংয়ের টয় ট্রেনে ভ্ৰমণের অভিজ্ঞতাটা যেন আমাকে পাহাড়ের কাছে ডাকছিলো টয় ট্রেনে পাহাড়ের গা ধরে যাচ্ছিলো সত্যি খুব সুন্দর লাগছিলো দেখতে আমার একা ঘোরার অভিজ্ঞতাটা সত্যি খুব ভালোই ছিলো